গ্রামাঞ্চলে সাধারণ মানুষ মাছ ধরার জন্য ব্যবহার করা হয় ডিঙ্গি টাইপের যে নৌকো মানুষ যে হাতে করেই যেসব দাঁড় ঠেলে যেসব চালানো হয় সেসব নৌকোই ব্যবহার করা হয় আমাদের মাছ ধরার জন্য মাছ ধরার জন্য যেসব নৌকো সবাই মালিকার্ত না আমিও আমার কোনো নৌকো ন এখানে বিশেষ কিছু নৌকো নেই আধুনিক নৌকো আর এখনকার এখনকার নৌকর মধ্যে পার্থক্য যদি কথা বলা হয় এখনকার নৌকোতে যন্ত্রচালিত মেশিন লাগানো থাকে মেশিনেই সব হয় আগেকার আর এখনের পার্থক্য আগেকার আগেকার পাল পাল লাগানো থাকে সেখানে হয়তো ডিঙ্গি টাইপের যে নৌকগুলো হয় সেখানে হয়তো লম্বা কোনো বাঁশের ব্যবহার করা হয় বা সেখানে দাড় দাঁড় ঠেলে নিয়ে মাঝি নৌকোকে এগিয়ে নিয়ে যায় তার সাথে হয়তো জালের সাহায্য নিয়ে হয়তো মাছ ধরার যে ব্যাপার মাছ ধরা হয়